হ্যালো হ্যাঁ আমি আপনার এলাকারই সুলতাদি বলছি আপনি হ্যাঁ তো আমি আমি আপনাকে ফোন করেছি আপনি আমার গ্রামের প্রধান হয়েছেন সেই জন্যই আমি কিছু উন্নয়নের জন্য আপনাকে ফোন করেছি বলার জন্য হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি তো টাইম পাই কথা বলা আর তারপরে ভাবলাম যে আজকে একটু ফোন করি তাছাড়া আপনিও ব্যস্ত থাকেন হয়তো আপনারও অনেক রকম কাজ থাকে হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি হ্যাঁ আমার আপনি প্রধান হয়েছেন তো আমাদের গ্রামেরও কিছু এলাকাটার কিছু উন্নয়ন করুন আমাদের এখানে তো আমাদের এখানে তো যাদের পাম্প আছে তারাই ভালোভাবে জল খেতে পারে তাছাড়া একটা ভালো তো কলও নেই যে জল খাওয়ার জন্য পরিষ্কার জল সেরকমভাবে পাওয়া যায় না একটা মানে সেরকমভাবে কল দিলে ভালো হতো সবাই জল পানীয় জলটা ঠিক মতন পেত হ্যাঁ খুব দেখা দিয়েছে যাদের বাড়িতে পাম্প আছে তাদের ঠিক আছে কিন্তু সবার বাড়িতে তো আর পাম্প নেই সবার তো আর আর্থিক অবস্থা সমান নয় তারপর এখন তো তারপর এখন তো রাস্তাঘাটের অবস্থাও তো খুবই খারাপ বর্ষাকালে তো বৃষ্টি হলে তো রাস্তায় বেরোনোই যায় না সবদিকে তো পাকা রাস্তা হয়ে যাচ্ছে আমাদের এদিকে তো কাঁচা রাস্তা কাদা জল রাস্তায় দাঁড়িয়ে থাকছে জল তো সেদিক থেকেও প্রচুর অসুবিধা হচ্ছে সমস্যা আপনি প্রধান হয়েছেন আপনাকে তো দেখতে হবে সবরকম সমস্যার সমাধান করার জন্য হ্যাঁ হ্যাঁ সে তো খুবই ভালো হয় আচ্ছা ঠিক আছে আমি যাব বলছি কোনো দরখাস্ত দিতে হবে কি না আমার মুখের কথাতে কি হবে কাজ আচ্ছা ঠিক আছে তাহলে একদিন যাব গিয়ে তাহলে কথা বলব আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি